সব মানুষদেরই একটা মাটির টান থাকেই যে মানুষ যেখানে জন্মায় সেখান থেকে যদি ছেড়ে অন্য জাগায় চলে যায় সেখানকার যেখানে জন্মে ছিল সেখানের একটা টান তো মানুষের মধ্যে থেকেই যাবে আমারও রয়েছে এখানের আমার জন্ম হচ্ছে বসনছোড়াতে আমি এখন থাকি চন্দ্রকোণাতে আমার সেখানে মাটির টান এখনও মনে পড়ে আমি ছোটবেলায় আম পাড়তে যেয়ে গাছে উঠেছিলাম গাছ থেকে পরে যেয়ে আমার পা টা অনেকটা আঘাত পেয়েছিল আমাকে আমার মা বাবা হাসপাতাল নিয়ে গিয়ে পা টা ব্যান্ডেজ করেছিল এবং আমাকে অপারেশনও হতে হয়েছিল আমি আজও দেখি অনেক বাচ্চাছেলেরা গাছে ওঠে আমি সেই দেখে আমি তাদেরকে বললাম আপনারা দেখে গাছে উঠবেন এবং উঠতে গিয়ে আস্তে আস্তে উঠবেন দেখে আম পারবেন যেন না পরে যান এবং ডালগুলো শক্ত করে ধরে রাখবেন এবং কোন ডালটা শুকনো আছে ভালো করে দেখবেন যেমন না ভেঙে যায় ডালগুলো ভেঙে গেলে আপনারা পড়ে গেলে আপনাদেরও অনেকটা কষ্ট হতে পারে আমিও গাছ থেকে পড়ে গিয়েছিলাম দেখেছিলাম অনেকটাই আমার আঘাত লেগেছিল এবং অন্যরা গাছে উঠলে আমার মনে হয় যে আমার বুকটা ধাড়াস ধাড়াস করছে